বিষয়গুলি হল শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃত এডুকেশান বাংলা এবং ইংলিশ বা অটোমোবাইল বা এবং দর্শন দর্শন তার মধ্যে ভালো শিক্ষিত হয় ইংলিশ বাংলা এবং সংস্কৃত সবচেয়ে ভালো হয় এই তিনটির মধ্যে ভালো হয় ইংলিশ এবং বাংলাও বাংলাতেই সবচেয়ে শিক্ষক শিক্ষিত রয়েছে এবং ইংলিশেও রয়েছে ইংলিশে বাংলা শিক্ষিত ইংলিশে শিক্ষিত হতে পারলে সব জায়গায় ইংলিশ এবং বাংলাটা যথাযথ দরকার হতে পারে এবং হিন্দিও হিন্দিও করে রাখা উচিৎ